আচ্ছা দিদি আপনার কীসের আপনারা আচ্ছা আপনার তাহলে কী কী সিমেন্ট রাখেন আচ্ছা সব থেকে দামি সিমেন্ট সিমেন্ট কোনটা যেমন যে যেমনটা সব থেকে দামি দামি সিমেন্ট সেটা দিবেন কারণ বেশি দিন যাতে ঘর ঘর করলে ঘরটা নষ্ট না হয় অনেক দিন যেমন মানে ঘরটা মজবুত থাকে সেই রকমভাবে সিমেন্ট দিবেন আচ্ছা কম কম দামের ক একটু কম করবেন আচ্ছা আপনার কাছে তো দোকানের সিমেন্ট নিলে আপ আপনারই তো ভালো আপনার কাছে আরও যাবে মানুষজন ভালো দেখে সিমেন্ট দেবেন তবে না আপনার কাছকে আরও মানুষ আপনি যদি সাদা সিমেন্ট দেন তাহলে তো আপনার কাছকে যাবেন নি কেউ আর ভালো দেখে একটু সিমেন্ট দেবেন আচ্ছা আপনি কি ডেলিভারি করেন না মানে আমাদেরকে গাড়ি করে নিয়ে যাত মানে আপনার দোকানকে যেতে হবে আনতে আপনারাই ডেলিভারি করেন আচ্ছা রাখছি তাহলে থ্যাংক ইউ